হ্যালো হ্যাঁ এটা কি ফুলের দোকান আসলে আমি ওই ফুল কেনার জন্য ফোন করেছিলাম ভ্যারাইটির মধ্যে কী হবে রোজের মধ্যে ভ্যারাইটি কিছু হবে আর রেড রোজ হ্যাঁ আমি বুকেই করাতে চাইছি মানে নতুনত্ব কিছু হবে কি এমনি বুকেগুলো ধরুন হ্যাঁ আমি বলছি না ধরুন এমনি যেগুলো হয় যে এমনি বুকেগুলো এমনি বেঁধে দেয় ওটা থেকে ডিজাইনারভাবে কিছু বানানো যাবে নতুন কিছু না রেডিমেডের ব্যাপার নেই না সে পেপার টেপার দিয়ে ঠিক আছে আমি বলছি ডিজাইনারটা ডিজাইনটা ধরুন এমনি বুকে যেরকম হয় সেই রকম ডিজাইন বা লাভ সাইন ওইগুলো ছাড়া ওগুলো তো এমনি রেগুলার চলে সেগুলো ছাড়া অন্য কিছু নতুনভাবে কিছু হবে কি নতুন কিছু ঠিক আছে তাহলে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়ে দিচ্ছি আপনি তাহলে দেখে নেবেন একটু আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমি ডিজাইনটা পাঠাচ্ছি আপনি দেখে নিন দিয়ে আমি তাহলে ডেলিভা অর্ডার ডেট বলে দেবো যে কবে নেওয়া নেওয়া হবে